নিউ যে বাইকরা বাইকরা আছে বা বাইকাররা আছে তারা সাধারণত নানান রকমের ভুল করে থাকে কারণ খুবই অল্প দামের মধ্যে এখন বাইক মার্কেটে অ্যাভেলেবল হয়ে গিয়েছে যে কারণে প্রত্যকেটা বাড়িতে বাইক আছে একটা করে তো নিউ বাইকাররা বাইক চালানোর সময় নানান রকমের ভুল করে থাকে কারণ এখন আঠেরো বছর হয়ে গেলেই তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় তো অনেক বাইকাররাই আছে বাইকাররা বা অনেকে বাইক চালায় যারা আছে যারা যারা যাদের মানসিকতা স্পিডে গাড়ি চালানো ড্রাগ রেসিং করা এই সমস্ত জিনিস যেগুলি আমার মতে বলে এড়িয়ে চলা দরকার নিউ বাইকারদের পক্ষে কারণ নতুন বাইক যারা কেনে তারা এরকমভাবে বা নতুন নতুন যারা বাইক শেখে বা কিছু দিন শিখে যাওয়ার পর অনেকেই আছে যারা প্রচুর স্পিডে গাড়ি বাইক চালায় তারপর বিভিন্ন রকম জিনিস এরকম আছে যেগুলো নিউ বাইকারদের ভুল সাধারণত হয়ে থাকে এবং এইগুলিকে এড়িয়ে চলা যেতে পারে এক নির্দিষ্ট শিক্ষার মাধ্যমে বা তাদেরকে জানানো জানার মাধ্যমে যে এরকম স্পিডে বাইক চালালে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে কারণ আমি আমার রেসে যতই বাইক চালাই সামনে কোনো যদি কেউ সামনে চলে আসে তখন সেই সময় স্পিডটা কন্ট্রোল করা খুবই মুশকিল ব্যাপার যে কারণে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাছাড়া বিভিন্ন রকম বাইক আছে যারা যেই সমস্ত বাইকের ডিস্ক থাকে এভিএস থাকে না এভিএস না থাকার ফলে সে সমস্ত গাড়ি স্পিডে চালানোটা উচিত নয় কারণ সেটায় ব্রেক মারলেই সামনের চাকা স্লিপ বা পিছনের চাকা স্লিপ হওয়ার চান্স সব থেকে বেশি থাকে ডিস্ক ব্রেক বাইকের একটা সুবিধা আছে যেটায় এভিএস চ্যানেল থাকে যে কারণে ডিস্ক মারার পরেও বাইকটা থেমে যায় যেখানে কোনো সমস্যা হয় না বাট বেশি স্পিডে থাকলে সেই বাইকের চাকা ঘষে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া বিভিন্ন বাইকাররা আছে যারা চাকা পরিবর্তন করে না গাড়ির বা বাইকের বাইকের চাকা না পরিবর্তন করার ফলে সেই বাইকের চাকার বিটগুলি ক্ষয়ে যায় যে কারণে সাধারণত বালির উপর দিকে গাড়ি চালালে সে বাইক স্লিপ করার চান্সটা সব থেকে বেশি থাকে আর নিয়ম কানুন বলতে বলা যেতে পারে বাইক চালানোর জন্য বা নিউ বাইকাররা যারা আছে তাদের জন্য অবশ্যই হেলমেট এবং বুট পরে বাইক চালানো উচিত আর এ বিভিন্ন বিভিন্ন এখন কঠোর নিয়ন কানুন বেরিয়ে গিয়েছে কারণ এখন অনেকে আছে যাদের আঠেরো প্লাস বছর হয় না তা সত্ত্বেও তারা বাইক শিখে যায় চোদ্দো পনেরো বছর বয়স থেকে এবং বাইক চালায় এবং তারা জানে না তারা কোন স্পিডে গাড়ি চালাচ্ছে বা কীরমভাবে তারা গাড়ি চালাচ্ছে তাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কেও কোনো জ্ঞান নেই তাই বাইক চালানোর জন্য আমার সবচেয়ে বেশি মনে হয় যে ড্রাইভিং লাইসেন্সটা দরকার এবং দেখা করা দরকার এবং পুলিশদেরকে এই ব্যাপারে কঠোর নজরানা দেওয়া দরকার যাতে ড্রাইভিং লাইসেন্স সবারই থাকে সবারই চেক করা দরকার এবং হেলমেট এবং এজ এই জিনিসগুলো দেখা দরকার তাছাড়াও গাড়ির গাড়ি চালানোর জন্য নিউ বাইকাররা যারা আছে তাদের জন্য এয়ার পলিউশন কাগজেরও দরকার এয়ার পলিউশন কাগজের দরকার কারণ এয়ার পলিউশন একটা এমন কাগজ যেটা আপনাকে ইনশিওর করে যে আপনি বাইকটা চালাচ্ছেন পরিবেশ মুক্ত পরিবেশকে যাতে দূষণ না করে আপনি পরিবেশ মুক্ত অবস্থায় কারণ অনেক বাইকাররাই আছে যারা পুরাতন বাইক চালায় এবং ওই ধোঁয়া পরিবেশকে ক্ষতি করে কিন্তু যাদের এয়ার পলিউশন কাগজ আছে তাদের পরিবেশকে দূষণ খুব কম করে কারণ তাদের এয়ার পলিউশন কাগজের একটা নির্দিষ্ট লিমিট থাকে সেটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সেই সেটা আবার পুনরায় করতে হয় তাই আমার মতে বলে এ সমস্ত নিয়মকানুনগুলি কঠোরভাবে মেনে চলা উচিত